নবজাতক শিশুরা যাতে স্বাস্থ্যসম্মত পরিবেশ পায় এবং অস্বাস্থ্যকর অবস্থার কারণে অসুস্থ না হয় সেই দিকে আমাদের খেয়াল নিতে হবে যেসব শিশু নতুনভাবে জন্মগ্রহণ করছে তারা যেন অস্বাস্থ্যকর পরিবেশে অসুস্থ না হয়ে পড়ে অর্থাৎ হঠাৎ করে পরিবেশ নোংরা অপরিষ্কার থাকলে সেই শিশুর নানারকম সমস্যা হতে পারে সেইদিকে আমাদের খেয়াল রাখতে হবে এছাড়া সেই শিশুটা যেন অপুষ্ঠিগত কারণে কষ্ট না পায় অর্থাৎ প্রথম থেকে আমাদের মায়ের পেটে থাকা অবস্থা থেকেই আমাদেরকে যাতে পুষ্টি পায় সেইদিকে খেয়াল রাখতে হবে যার ফলে জন্ম নেওয়ার পরে তার যেন কোনো অসুবিধে না হয় এছাড়া স্বাস্থ্যসম্মত পরিবেশ অর্থাৎ পরিবেশটা অস্বাস্থ্যকর না হয় পরিবেশটা যেন সুন্দর স্বাভাবিক এবং পরিবেশটা পরিষ্কার পরিচ্ছন্ন হয় এর ফলে নবজাতক শিশু অসুস্থতা হওয়ার পরিমাণ কম হয় এছাড়া শিশুটা যাতে যে পরিবেশে থাকছে সেই বাইরের পরিবেশ বা বাড়ির ভিতরের পরিবেশ দুটোই যেন খুব পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তাছাড়া শিশুটাকে যারা নিচ্ছে তারা যেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তবে তার রোগ সংক্রমণ ক্ষমতা বাড়বে এবং রোগটা অতোটা ছড়িয়ে পড়বে না সেইদিকে আমাদের খেয়াল রাখতে হবে এছাড়া আমরা একটা জিনিস খেয়াল করবো বাড়ির আশেপাশে যেখানে জলাশয় বা অন্য কিছু রয়েছে সেই স্থানগুলো যেন জল জমা না থাকে যার ফলে মশা জন্মাবে এবং নানারকম পোকামাকড়ের জন্ম হবে যার ফলে রোগটাও বাড়বে আমাদেরকে খেয়াল রাখতে হবে পরিবেশটাকে পরিছ পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে এটাই সবচেয়ে বড়ো কথা স্বাস্থ্যকর যাতে শিশুর শরীর অসুস্থ না হয়ে পড়ে যার সো পরিবেশ অপরিষ্কার থাকলে বারবার শিশুর মধ্যে নানারকম রোগ সংক্রমণ বাড়তে থাকবে এবং শিশুটা বারবার অসুস্থ হয়ে পড়বে তাই আমাদেরকে খেয়াল রাখতে হবে পরিবেশটা যেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে